সব মানুষেরও একটা মাটির টান আছে সে বারবার ফিরে যায় সেখানে আমারও শিকড়ও স্মৃতি রয়েছে আমি ছোটোবেলাতে বন্ধুবান্ধবদের সাথে খেলতাম একসাথে স্কুল যেতাম আমার বন্ধুর বান্ধবীদের সাথে একসাথে বসে বসে টিফিন খেতাম এবং তাদের সাথে খেলাধূলাও করতাম এবং দুর্গাপুজোতে একসাথে ঘুরতাম এবং আশেপাশে বান্ধবী বন্ধুর বাড়িও যাতায়াত করতাম